সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি তবে ছোটোবেলাতে এ সাঁতার শিখেছি অনেক দেখেছি বা এখন এখন দেখছি এখন এখনকার সময় অনেক উন্নত হচ্ছে আমাদের তো অনেক বয়স হয়েছে তাই সাঁতার শেখার অভিজ্ঞতাটা আমাদের আরও এখন নেই তবে আমার এখন একটা যার ছেলে এ মানে সাঁতার শিখছে বা সা সাঁতার কম্পিটিশনে যায় অনেক জায়গায় জায়গায় যায় সেখানেও আমার যাওয়ার কথা বলে আমারও খুব ইচ্ছা সেখানে যাবো সাঁতার শিখবো ও কেমন সাঁতারের ধরন বা কেমন মানে কতক্ষণ কতক্ষণ ধরে শেখায় আর এরকম মানে জায়গায় আমার যাওয়ার খুব ইচ্ছা আর ছোটোবেলাতে আমরা ছোটোখাটো সাঁতার শিখতাম ছোট ছোটোখাটো পুকুরে কিন্তু সেরকমভাবে কোনো প্রতিযোগিতায় নাম দিইনি বা নাম বা আমরা কোনো দিন যাওয়ার চেষ্টাও আসলে আর আগেকার সময়ে বুঝতেই তো পারছো মানুষের সামর্থ্যও বা সামর্থ্য কতটাই ছিল তখনকার সময় মা বাবার আর পয়সার অর্থের অভাবে এ আমরা সেরকমভাবেই হয়তো পড়াশুনাটাও অল্প কিছু শিখেছ ঠিক মতো শিখতে পারিনি এ তাই সাঁতার শেখার কথা তো মুখে আনাতো দূর ও তখন আমাদের ছোটোখাটো পুকুরে পুকুরে ওই সাঁতার মানুষ কাটতো এটাই আমরা দেখতাম দেখেই আমরা বুঝতাম কিন্তু এখন বড়ো বড়ো নদী বড়ো বড়ো পুল ও সাগর অনেক জায়গা আছে যেখানে তো এরকম নাম শুনেছি ই অনেক জায়গা সেখানে হচ্ছে গ এ সাঁতার শেখানো হয় কম্পিটিশান হয় বা প্রতিযোগিতা হয় বা বাচ্চাদের স্কুলে এ নানান রকমের স্কুলেও ও প্রতিযোগিতা এখন এরকম হচ্ছে তা প্রতিযোগিতায় নাম দেওয়া বা করা আমাদের এই এখন আমাদের বয়স হয়েছে আমরা পারি না কিন্তু আমার যার ছেলেরা সাঁতার শিখছে এ আগামীকাল আমরা ও দেখবো চেষ্টা করবো ও তারা কেরকম সাঁতার শেখে বা কতটা আনন্দ লাগে বা কতটা উৎসাহ হয়